হ্যাঁ কোথায় যাবেন হ্যাঁ হ্যাঁ সোনা ঝুড়ির হাট হ্যাঁ যাবো হ্যাঁ ঠিক আছে আমি যাবো হ্যাঁ ও ঘরে আমাদের এখানে ওই সোনাঝুড়ির হাট বসে সপ্তাহে দুদিন করে বসে ওই বুধ বার আর একটা হলো ওই শনিবার করে আজকে তো বুধবার আছে আজগে আপনি তাহলে আপনাদের নিয়ে যেতে পারবো আজকে ওখানে শাড়ি ছাড়া আপনার কাঁথার মানে কী বলে কুর্তি আছে শাড়ি আছে লেগিন্স আছে আরো আরো অনেক কিছু বিভিন্ন ধরনের এ পাবেন অনেক রকম ভ্যারিস ভ্যারাইটিস আছে আপনার চাদর চাদর আছে আ হ্যাঁ আমি সব চিনি আমি আপনাদেরকে নিয়ে যাবো ওখানে পুরো পুরো মার্কেটটা হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো আপনারা ওই পোথমে ওই সোনাঝুড়ির হাটে নিয়ে যাবো ওখানে দিয়ে আপনাদের দেখে আপনাদের পছন্দ হলে নেবেন আরো নাহলে আপনার সামনে একটা মার্কেট আছে ওই কিছুটা দূরে ওখানেও নিয়ে যাবো আপনাদের ওখানেও কম দাম পাবেন না না এখানে আপনারা ওই পাইকারিও নিতে পারবেন এবং খুচরোও নিতে পারবেন ঠিক আছে এখানে সব কিছুই দেয় এখানে আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে